আমার এক বান্ধবী আঁকা শিখতে চায় সে আমার কাছে এসে জিজ্ঞাসা করলো যে আমি আঁকাটা কীভাবে শিখবো বল দেখি আমি বললাম যে দেখ আমি যখন আঁকা শিখতাম তখন আমি বাড়িতে বসে আঁকতাম কিন্তু আঁকাটা আমার ভালো হতো না তাই এক টিচারের কাছে গিয়ে আঁকাটা শুরু করলাম কিন্তু টিচার না হলে আঁকা হবে না এটা কিন্তু মাথায় রাখিস আমি আমার বান্ধবীকে বললাম তুই আমার বাড়িতে আসবি আমি তোকে ওই টিচারের কাছে নিয়ে যাবো সেখানে তোকে পরিচয় করিয়ে দেবো তুই ওইখানে আঁকা শিখবি আঁকতে যদি আঁকা নিয়ে যদি এগিয়ে যেতে চাস তাহলে নিজে কিন্তু আঁকতে পারবি না কোনো অনলাইন অফলাইন ফলো করে আঁকা কিন্তু ভালো করে শেখা যায় না আগে একটা টিচারের কাছে ভালোভাবে সুস্থভাবে আঁকা শিখতে হয় তারপর তুই আঁকা নিয়ে এগোতে পারবি এই তো আমি আগে বাড়িতে বসে আঁকা শিখতাম কিন্তু ভালো হতো না সবাই বলতো ভালো হচ্ছে না তুই আঁকা শিখতে গেলে টিচারের কাছে যা সেইজন্য আমি আগেই একটা বান্ধবীর কাছ থেকে ঠিকানা পেয়ে স্যারের কাছে গিয়ে আঁকা শেখা শুরু করি তুইও সেরকম আমি তোকে বলছি সেখানে নিয়ে যাবো তুই সেখানে গিয়ে আঁকা শিখবি এটাই ভালো হবে তোর পক্ষে